পোলট্রি ব্যবসা ছাড়াও অন্য কোনও ব্যবসা করা যায় কিন্তু আমি মনে করি পোলট্রি ব্যবসাই যথেষ্ট তার কারণ যদি পোলট্রিদেরকে ঠিকঠাকভাবে পালন করা যায় সেটা থেকেই ভালো ব্যবসা করা যাবে যদি আমার চার পাঁচটা পোলট্রি ফার্ম করতে পারি সেই ফার্মের মাধ্যমে অনেক পোলট্রি মুরগি আমরা চাষ করতে পারবো এবং তার ফলে সেই পোলট্রিগুলিকে আমরা গোটা বিক্রি করে দিতে পারি তাছাড়াও আমরা যদি মনে করি রিটেল মাংসর একটা খুচরো ব্যবসার একটা যদি দোকান করবো বলি তার সাথে কিন্তু আমরা পোলট্রি মাংসর দোকানও আমরা করতে পারি তার ফলে পোলট্রি শুধু ফার্ম না তার সাথে আমরা মাংসর দোকানটাও একই সাথে চালাতে পারবো এছাড়াও পোলট্রি যে ডিমটি দেবে সেই ডিমটিও কিন্তু আমরা ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারবো